কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির তারপর আমার বাড়ি থেকে একটু দূরে দীঘা আর বকখালি উদয়পুর এইসব অনেক জায়গাই আছে আমি আমার বাড়িতে আসা ওই অতিথিদের নিয়ে যেতে চাই সেখানে তার করণ কালীঘাট মন্দির এখন খুব উন্নত হচ্ছে যাতে মানুষ খুব সহজেই মেট্রো করে চলে যেতে পারে আর কালীঘাট মন্দিরে অনেক রকমের ব্যবস্থাও হয়েছে কালীঘাট মন্দিরে যেমন নানা রকমের জিনিস পাওয়া যায় পাশে দোকান দিয়ে আর কালীঘাট মন্দিরে পাশেই ডালার দোকান আছে যেমন যার টাকা থাকে সে তেমনভাবেই ডালা কিনতে পারবেন আর দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরও সেম জিনিসই আছে ওরকমই পদ্ধতি আছে মেট্রো করে যাবা যাবে মেট্রো করে আসাও যাবে সেখানেও ওরকম ডালা পাওয়া যায় আর দক্ষিণেশ্বর বলতে সাম পাশেই তার একটা গঙ্গা আছে সেখান দিয়ে মানুষ জল তোলে তার পাশে একটা জায়গা আছে সেখানে বসে মানুষ খেতে পারে ঘুরতে পারে পাশেই আছে পাশেই অনেক কিছু আছে বেলুড় মঠ আছে বেলুড় মঠে অনেকজন লঞ্চে করে ঘোরে সেখানে সারদা মায়ের ছবি আছে বিবেকানন্দর ছবি আছে অনেক জন যায় অনেক জন ঘো ঘোরে অনেক কিছু ভালোও লাগে আর সৈকত যেমন আমাদের প্রাইভেট সৈকত বলতে দীঘা আছে দীঘাতে আমাদের অতিথিদের নিয়ে যেতে চাই কারণ দীঘাতে যখন আমরা যাই তখন সকালে যেমন অস্ত সূর্য ওঠে তখন সূর্যটা দেখতে খুব ভালো লাগে এবং সেখানে আমরা বাড়ির অতিথিরা মিলে আম সবাই একসাথে মিলে স্নান করতে খুব ভালো লাগে মজা হয় দীঘায় গেলে যেমন অনেক জায়গায় ঘুরতে পারি পাশে অনেক রকমের দোকান থাকে যেখানে আমরা সামু সমুদ্রের অনেক রকম ঝিনুকের জিনিস পাওয়া যায় যেগুলো কিনলে কিনতেও পারি অনেক অনেক রকমেরই জিনিস পাওয়া যায় সেখানে এবং ওখানে গেলে আমাদের খুব মজা হয় ভালোও লাগে